পশ্চিম বর্ধমান জেলার ঐতিহ্যবাহী খেলাদের মধ্যে প্রধান হল কাবাডি ও হাডুডু পুরোনো যুগ থেকেই পশ্চিম বর্ধমান জেলায় মানুষজন ছেলেপিলেরা দল বেঁধে এক পাড়ার সাথে অন্য পাড়ার কিংবা এক ক্লাবের সাথে অন্য ক্লাবের প্রতিযোগিতায় এই কাবাডি ও হাডুডু খেলে থাকতো কাবাডি খেলায় দুটি দল থাকে এবং সেই দুটি দলে সাতজন করে খেলোয়াড় থাকে এই খেলোয়াড়দের মধ্যে একজন অন্য দলের ঘরে প্রবেশ করে কাবাডি কাবাডি কাবাডি বলতে বলতে এবং দম না ছাড়া অবস্থায় যত জনকে ছুঁয়ে নিজের দলে আবার ফেরত আসতে পারে তখনই সেই দলের যত জনকে ছুঁয়েছে তারা তারা হেরে যায় এবং যে ছুঁয়ে ফিরে এসছে সেই দল জিতে যায় এভাবেই কাবাডিও খেলার সূচনা এবং প্রচলিত হয় কিন্তু এখন বর্তমানে ক্রিকেট ও ফুটবলের জোরে এখন মানুষজন আর কাবাডি বা হাডুডু খেলার প্রচলন অত্যন্ত কমিয়ে দিয়েছে তাই পশ্চিম বর্ধমান জেলার আনাচে কানাচে পাড়ায় এবং ক্লাবে শুধুমাত্র ফুটবল ও ক্রিকেটেরই জোর বেশি দেখা যায় এখন আর কাবাডি টুর্নামেন্টও হয় না না হয় কাবাডি প্রতিযোগিতা তাই কাবাডি এবং হাডুডু যেগুলি প্রধানত পশ্চিম বর্ধমান জেলার খেলা সেগুলি কিছু বিদ্যালয়ের পাঠক্রমের বিষয় এবং খেলাধুলার বিষয় হয়েই রয়ে গেছে যেখানে ছাত্রছাত্রীরা স্কুলের মধ্যে সেই খেলা অংশগ্রহণ করে এবং এক স্কুলের সাথে অন্য স্কুলের প্রতিযোগিতায় এই খেলা হয় তাছাড়া পশ্চিম বর্ধমানে এমনি কোনো ক্রীড়া ইভেন্ট তেমন আর দেখা যায় না আর যদি দেখা গিয়েও থাকে সেটা অত্যন্ত ছোটো এবং পাড়ার ভিতরের